এই এলাকায় প্রায় দেখা যায় কাক পায়রা প্যাঁচা বক সারস চড়ুই ইত্যাদি পাখি দেখা যায় আমার প্রিয় পাখি আমার পছন্দের পাখি টিয়া যেটাকে দেখতে খুব সুন্দর তার লেজটা ঝোলা লম্বা লেজ ঠোঁটটা সরু লাল খুব সুন্দর দেখতে এই পাখি অনেক মানুষের সাথে পোষ মানিয়ে কথা বলে এই পাখি মানুষের মতো কথাও বলতে পারে এই পাখি আমার খুব পছন্দের একটা পাখি সিটি বাজায় প্রত্যেক মানুষের মতো কথা বলে খুব সুন্দর একটা পাখি প্রত্যেকের বাড়িতে প্রায়ই কম বেশি দেখা যায় প্রত্যেক মানুষের সাথে কথাবার্তা কথাবার্তাও বলে তো এই পাখি আমার খুব পছন্দের একটা পাখি খুব ভালো লাগে এই পাখি খুব সুন্দর লাগে টিয়া পাখিকে দেখতে তো আমার পছন্দের পাখি টিয়া